পশ্চিমবঙ্গের বিখ্যাত কারু শিল্পের মধ্যে অন্যতম হল পুরুলিয়ার মুখোশ শিল্প এখানে ছৌ নাচের সময় এই মুখোশ পরে নৃত্য পরিবেশন করা হয় পুরুলিয়া ছাড়াও মালদাতে মুখোশের নৃত্য পরিবেশন করা হয় পুরুলিয়াতে অযোধ্যার কাছাকাছি মুখোশ গ্রাম নামে একটি গ্রাম আছে যেটির জন্য মুখোশ বিখ্যাত হয়ে আছে ইতিহাসের পাতায় হিন্দু পৌরাণিক চরিত্রে বিভিন্ন ধরণের মুখোশের ব্যবহার করে নাটক করা হয় মুখোশ যেমন মাটি দিয়ে তৈরি হয় তেমনই কাঠ ও কাগজ দিয়েও তৈরি হয় যেমন ঘাটু দেবতার মুখোশ সাঁওতালি মুখোশ শিব ঠাকুরের মুখোশ ধর্ম ঠাকুরের মুখোশ এগুলি দেখতে পাওয়া যায় আসলে মুখোশ চিত্র এখন প্রায় লুপ্ত আস্তে আস্তে মুখোশ প্রায় হারিয়েই যাচ্ছে